পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বীদের রাজ্য এখানে মুসলিম যে পরিমাণে আছে সেই সম পরিমাণে হিন্দুরও বসবাস তারা তাদের নিজের ধর্মকে সব প্রতিক্ষেত্রে তাদের নি নিজের ধর্মকে তুলে ধরে বিভিন্নরকম ধর্মীয় সভা করে বিভিন্নরকম ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু সম্প্রদায় যেমন কিছুদিন আগে রামনবমীর মাধ্যমে তাদের শোভাযাত্রা বার করে তাদের ধর্মকে তুলে ধরেছেন তথাপি মুসলিম সম্প্রদায় বর্তমানে রমজান মাস চলছে কিছুদিন পর তাদের ঈদ এবং তাছাড়াও তাদের যে মসজিদের মাধ্যমে মাইকিংয়েরর হয় সে মাইকিংয়ের মাধ্যমে তারা তাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকে তাদের ধর্ম সম্বন্ধে অবগত করেন এবং তাদের যে নামাজ পড়ার পদ্ধতি তারা প্রত্যেকে তাদের মুসলিম ভাই বোনদেরকে নামাজ পড়ার জন্য অবগত করে থাকেন এই ছাড়া বৌদ্ধ ধর্মের যারা আছেন তারা তাদের মহাবীর জয়ন্তীর দিনে তাদের ধর্মীয় সভা করে তাদের ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম সম্বন্ধে অবগত করেন এছাড়াও প্রত্যেক রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারাও তাদের চার্চে অর্থাৎ গির্জাতে গিয়ে পরে তাদের তাদের ধর্ম সম্বন্ধে মানুষদেরকে প্রেরণা প্রদান করেন এ বিভাবে তারা প্রত্যেকে তাদের নিজের ধর্মকে তুলে ধরেছেন